পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ জল কয়লা বন প্রভৃতি এবং পরিবেশঘটিত চ্যানেলগুলি হলো আমাদেরকে জল ধরে রাখার জন্য ডোবা বা পুকুরের খনন করতে হবে এবং বন সুরক্ষার জন্য এখানে বনকর্মীর সাথে যোগাযোগ করতে হবে এবং খনিজ যাতে বেশি পরিমাণে হারিয়ে না যায় সেই জন্য তার সুলভ ব্যবস্থা করতে হবে তো আমাদের এখানে স্বাস্থ্যবিধিতে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে এই স্বাস্থ্যবিধির ক্ষেত্রে এখানে যেমন প্রচুর পরিমাণে জল দূষিত হচ্ছে বা বায়ু দূষিত হচ্ছে সেই দূষণের ফলে বিভিন্ন মানুষ রোগগ্রস্ত হয়ে পড়ছে এখানে জেলার পৌরসভা এলাকা সব সময় পরিষ্কার করে রাখা হয় না কারণ সেখানে পৌরসভা এলাকার মধ্যে যেহেতু প্লাস্টিক জাতীয় আবর্জনার পরিমাণ বেশি সেই জন্য বিভিন্ন মানুষ এর দূষণে দূষিত এমনকি প্রচুর পুকুর প্রাণী বা প্রচুর পশু মারা যায়